একুশ না বাইশ হ্যালো বাইশ সাগরের মাছ ধরা থেকে শুরু করে বাজার পর্যন্ত বিক্রির পদ্ধতিগুলো আমি বলছি আমি প্রথমে ট্রলার নিয়ে সাগরে যাই তাাতে যা যাবতীয় সামগ্রী জিনিসপত্র যা যা লাগে জাল এবং অন্যান্য ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র নিয়ে ট্রলার থেকে নিয়ে চলে যাই ট্রলারটাকে নিয়ে গিয়ে বহুত স্রোত থাকে নদীর ঢেউ সাগরের ঢেউ থাকে এ বার যে ভাবে জাল দেওয়ার নিয়ম সেই ভাবে জালটা দেওয়া হয়

জাল ফেলে একটু ওয়েট করতে হয় চার ঘণ্টা ছ ঘণ্টা পাঁচ ঘণ্টা তার ভিতরে বহু বড় মাছও পড়ে ছোট মাছও পড়ে

ছোট মাছগুলো অনেক সময় তীরে এসে বা ট্রলারটা যখন পাড়ে নিয়ে আসা হয় নিয়ে বেঁধে রেখে ওটাকে নিয়ে ছোট ছোট মাছগুলো ওখান থেকে অনেকে আসে তারা নিয়ে যায়

যে সমস্ত বড় মাছগুলো থাকছে যেমন পারশে ভোলা ভেটকি ইত্যাদি অনেক মাছ আর এমনি ছোট ছোট নদীর মাছ বা সাগরের যে সমগ্র ছোট ছোট মাছ সেগুলো আশেপাশের লোক বা সেখানে অল্প পয়সায় বিক্রি করা হয় আর যেগুলো মোটামুটি ভালো বা যেগুলোর বিক্রি করলে বেশি মুনাফা পাওয়া যাবে টাকা পাওয়া যাবে সেগুলোর জন্য বাজারে নিয়ে যাওয়া হয় যেখানে হয় বলা হয় আড়তদার দু কিলো আড়াই কিলো এক কিলো ভেটকি পারশে মাছ বড়ো বড় মাছ সেগুলোকে নিয়ে মার্কেটে যখন যাওয়া হয় বাজারে যখন যাওয়া হয়

বাজারে গিয়ে আমাদেরকে আর বসতে হয় না গিয়ে আরতে ওখানে আমাদের ট্রলার আসার পরে গাড়িতে মাছ তুলে নিয়ে ওখানে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে ট্রলার থেকে মাছ নিয়ে ওখান যখন আমরা গাড়িতে নিয়ে গিয়ে বাজারে গেলাম গেলে আড়তদারের ওখানে যখন নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওরা সব আবার বাছাই করে কোনটা কী দরে আসবে সেটা ওরা নির্বাচন করে নির্বাচন করার পরে

আমাদের একটা ক্যাশ মেমো বানায় ভোলা মাছের একরকম দাম ছোট ভোলা বড় ভোলা ভেটকি ছোট আছে বড় আছে পারশে আছে চিংড়ি মাছ আছে খয়রা মাছ আছে নদীর খয়রা যেটা সাগরের খয়রা বলে দেশি খয়রা না কানমাছ আছে এই সমস্ত মাছগুলো ওরা নিয়ে যায় আমরা নিয়ে যাওয়ার পরে ওরা ওখান থেকে বাছাই করে ছাট করে তখন হচ্ছে পাঁচশো টাকা কিলো ভেটকি পড়ে কখনও আড়াই তিন কিলোর উপর হলে ভোলা মাছ হলে তো আর কোনো কথাই নেই যদি একটু আড়াই পাঁচ কিলো ছ কিলো যদি ভোলা মাছ পাই তাও তো আর মোটামুটি ভালোই একটা মুনাফা হয় ভালো একটা টাকা উপার্জন হয় বা এ ভাবে ব্যবসা করা যায় তো সেই মতো ভাবে আমরা এই ভাবে বাজার থেকে মাছ নিয়ে গিয়ে বিক্রি করি আর দ্বিতীয়ত কথা হচ্ছে খাটনিটা একটু তো করতে হবে আমাদের এই মার্কেটে গিয়ে সব থেকে বড় আনন্দের বিষয় যখন মাছ নদীর থেকে ধরা হয় তখন এক রকম উপলব্ধি হয় আর বিক্রি করতে এসে আর এক রকম উপলব্ধি তখন যেমন আনন্দে কাটে যে ভালো মাছ পাচ্ছি বা হবে পড়েছে আর বিক্রি করার পরে তো আর এক রকম হয় সেটা তো সবাই জানেন সেটা তো নতুন করে বলার কিছু নেই তো সেই মতো ভাবে চলে আমাদেরও চলে ওদেরও চলে আমাদের থেকে কিনে নিয়ে ওরা আবার ওরা আবার আবার আরে এক জায়গায় বিক্রি করে আর যদি আমরা যদি বাজারে বসে বিক্রি করি তা হলে তো আরও বেশি হয় এই বিষয়ে একটা কথা বলতে পারি যে আমাদের প্রচুর ভালো ভাবে চলছে বা চলে কোনো অসুবিধা নেই সব থেকে বড় ভেটকি মাছ খেতেও টেস্ট বড় বড় মাছ কান মাছ পড়ে বোয়াল মাছ পড়ে ও মাছ পড়ে তো